হ্যাঁ বল মুসকান কেমন আছিস তুই হ্যাঁ আমিও ভালো আছি এই তো শেষ হলো এইচএস এবার ফর্ম ভরা শুরু হচ্ছে আমাদের

হুম আমিও তো আমিও তিন চারটে কলেজের মানে ফর্মটা ভরেছি কিন্তু আমি ভাবছি হুগলি কলেজ অফ এডুকেশনেই আমি ভর্তি হবো

মানে এই কলেজে মনে হয় একটুখানি কমই ফিজ আছে আমার যত দূর আমি আশে পাশে কারো কাছ থেকে শুনেছি যে এই কলেজে একটুখানি কমই ফিজ নেয় অন্য কলেজের তুলনায় আর এই কলেজে আরও ফেসিলিটি অনেকটা বেশি পাওয়া যায় আমি দেখি আমি আর্টস নিয়ে পড়বো হ্যাঁ আমি ভূগোল নিয়ে পড়বো দেখি অনার্স করবো ভূগোলে

হুম না এই কলেজে একটুখানি খরচা কমই আছে বুঝতে পেরেছিস হ্যাঁ হুম হুম হ্যাঁ এ কলেজে হ্যাঁ এই হুগলি কলেজ অফ এডুকেশন এই কলেজটার নাম অনেক আছে মানে এই কলেজটা একদম মানে খুব ভালো

হ্যাঁ নিলে তো দেখা হবে তোর সাথে একসাথে হ্যাঁ তুই কী সাবজেক্ট নিবি তুই কী সাবজেক্ট হ্যাঁ হ্যাঁ তুই কোন ইয়ে তুই কোন কী সাবজেক্ট নিবি হ্যাঁ বলছি কী সাবজেক্ট নিবি তুই ও আচ্ছা তাহলে তো আমি ভূগোল অনার্স নেবো যদি পাসে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে একসাথে ক্লাস করা যাবে হ্যাঁ হ্যাঁ তো তুইও ভূগোলটা নিয়ে নে ভূগোলে অনার্স কর

হ্যাঁ হ্যাঁ তুই ফর্মটা ফিল আপ করেছিস তো হ্যাঁ তাড়াতাড়ি ফিল আপ করে নে দু তারিখে মনে হয় লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপের হ্যাঁ ঠিক আছে একসাথে দেখা হবে ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ